হ্যাঁ আমার বাড়িতে টয়লেট আছে এটার সুবিধা কারণ বাইরে তো মোটেই আমরা যেতে পছন্দ করি না সেই ক্ষেত্রে এ রাত্রে দিনে এ মানুষের কখন কি হয় অয় সেক্ষেত্রে টয়লেটটা থেকে আমাদের খুবই বাড়িতে সুবিধা হয়েছে কারণ আমাদের বাড়িতে বাচ্চা রয়েছে বয়স্ক মানুষ রয়েছে সেক্ষেত্তে তাদের সুবিধার জন্যেও এও এএটা তাদেরও সুবিধা না তাও টয়লেট থাকলে এএইটা বা খুবই অসুবিদা হতো সেইক্ষেত্রে আমাদের বাড়িতে টয়লেট রয়েছে এবং এটা থাকায় আমাদের এর অনেক সুবিধা হয়েছে এ কেননা কেননা বাইরে এখন তো পুরোপুরি বাইরে মলমূত্ত ত্যাগ নিষিদ্ধ রয়েছে এএর এরপরেও যদি আমাদের বাড়িতে টয়লেট না থাকে এটা খুবই অসুবিধা হয়ে দাঁড়াবে সেক্ষেত্রে আমাদের এখন টয়লেট রয়েছে বাড়িতে